হ্যাঁ আসছে হ্যাঁ পাওয়া যাবে হুম গোল্ডেন কালার কিরকম নেবে এখন

এই এই কুড়ি হ্যাঁ পাওয়া যাবে দাম তো খুব কমই দাম বেশি না এই এর মধ্যেই ছাড় ছাড় আছে হ্যাঁ পাওয়া যাবে

একশো কুড়ি তিরিশের মতো হ্যাঁ ওই সামনে তো পুজোয়

ও ঠিক আছে আপনি তবে আসবেন কী কী নেবে হ্যাঁ আমি চুড়ি আছে মালা আছে কী নেবে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ রিং চুড়ি মালা কী নেবে হ্যাঁ আপনি কবে আসবেন কাল পরশুর মধ্যে